হ্যাঁ আমি একবার অনেক দূরে গেছিলাম বিদেশে গেছিলাম তখন সেখানে সমুদ্রের মাঝে একটি ডিপে ঘুরতে গেছিলাম সেখানে মোবাইলের কোনো নেটওয়ার্ক ছিল না কোনো নেটওয়ার্ক ছিলো না সেখানে কারোর সাথে আমি যোগাযোগ করতে পারছিলাম না তখন আমার খুব খারাপ লাগছিলো তোমার মনে হচ্ছিল আমি অনেক দূরে চলে এসেছি ও মনে হচ্ছিলো যে যেন বেড়াতে না এলেই ভালো হতো কারণ সেখানে কোনো নেটওয়ার্ক পাছিলাম না কারোর সাথে ফোনে কথা বলতে পারছিলাম না একদম নিজেকে দিশাহারা মনে হচ্ছিলো নিজেকে দিশাহারা মনে হচ্ছিলো আর বিশেষত আমি আমার সময়ে যেহেতু একা গেছিলাম স্কুলের ট্রিপে তাই মা বাবার সাথে কোনো যোগাযোগ করতে পারছিলাম না তাই সেই নিয়ে মা আমার খুবই খারাপ লাগছিলো তখন মনে হচ্ছিলো যেন না হলেই ভালো হতো